হ্যাঁ স্যার বলুন স্যার কয়েক দিন আগে খেলতে গিয়ে না আমার পায়ে খুব জোরে লেগেছে চোট পেয়েছি পায়ে এবার আমি তো অনেক চেষ্টা করেছি বলুন না পায়ে ব্যথা ওই জন্য তো আমি এখন এক্সারসাইজ করা বন্ধ করে দিয়েছি না আমি ডাক্তার দেখাই নি হ্যাঁ স্যার বুঝতে পারছি কিন্তু আমার পায়ে এখন যা ব্যথা আমি মনে হয় না সামনের ম্যাচটা আমি খেলতে পারবো

তালে কি আমি ট্রিটমেন্ট করালে আমি ঠিক হয়ে যাবো আমি ম্যাচে খেলতে পারবো হ্যাঁ আমি চেষ্টা করবো স্যার কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারছি না যে আমি জিতবো কিনা জিত আমি চেষ্টা করবো আমার যতক্ষণ আমার শক্তি আছে আমি চেষ্টা করবো হ্যাঁ স্যার আপনার জন্যেই তো আমি মনে আপনার জন্যেই তো আমি মনে জোর পাই তাহলে স্যার আমি ডাক্তার দেখাবো আমি পাটা ঠিক করে নিই তারপরে আমি কাল পরশু থেকেই চেষ্টা করবো যাতে কষ্ট হোক আমি যাতে প্র্যাকটিসে যেতে পারি না তো ম্যাচটা খেলতে পারবো না হয়তো ওই জন্য আমি চেষ্টা করবো আচ্ছা স্যার ঠিক আছে